তো আমি শহরে থাকি এখানে কোনো পাখি দেখা যায় না যখন আমি গ্রামের বাড়িতে যাই তখন গ্রামের বাড়ির উঠানে বা বাগানে পাখিদের ডেকে আনার জন্য যে টিপস আছে সেটা হল তো পাখিদের খাবার দিলেই তারা কাছে চলে আসে